পেট্রোলের দাম বৃদ্ধির জন্য শুধুমাত্র আমার কথা নয় প্রত্যেকটি বাইকারকেই অনেকটাই প্রভাবিত করেছে আগে আমরা পেট্রোল কিনতাম ষাট টাকা সত্তর টাকা লিটার এখন তা বেড়ে হয়েছে একশো পাঁচ টাকা থেকে দশ টাকা লিটার এই জন্য আমরা বাইক নিয়ে কোথাও যেতে গেলে আগে পেট্রোলের খরচাটা ভেবে দেখে নিই যখনই দেখি আমাদের পেট্রোলের দামটা অনেকটাই পড়ে যাবে তখন বাইকে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদেরকে বাইক ছেড়ে দিয়ে অন্যান্য পরিবহণের ব্যবস্থা করতে হয় বাইক থাকা সত্ত্বেও আমাদেরকে বাসে বা অন্যান্য প্রাইভেট গাড়ি ভাড়া করে যেতে হয় কারণ বাইকে পেট্রোলের মূল্য বৃদ্ধি এবং অতিরিক্ত জ্বালানি অবশ্যই পরিবেশের ক্ষতি করে কারণ অতিরিক্ত জ্বালানি ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বা সি এফ সি গ্যাস পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে যার ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব চারিদিকে আরো বেশি করে বাড়তে থাকে তাই অতিরিক্ত জ্বালানি পরিবেশের ওপর অবশ্যই অনেক ক্ষতিকর প্রভাব ফেলেছে আর পেট্রোলের দাম বৃদ্ধির জন্য অবশ্যই অনেক বাইকারই অনেকটাই প্রভাবিত হয়েছেন আমি মনে করি পেট্রোলের দাম যতো তাড়াতাড়ি সম্ভব আবার পুরোনো অবস্থায় ফিরিয়ে আনা উচিত যাতে সকল মানুষ সুস্থভাবে এবং সুন্দরভাবে যাতায়াত খরচা বাঁচিয়ে তারা নিজের বাইক ব্যবহার করতে পারে